বাংলা ভাষা আমাদের মাতৃভাষা আমরা বাংলা ভাষায় সম্পূর্ণ সবসময় কথা বলতে পছন্দ করি এবং কথা বলেই থাকি বাংলা ভাষাকেই আমরা প্রাধান্য দিয়ে থাকি তাই বাংলা ভাষার যেকোনো কবিতা সাহিত্য উপন্যাস কিন্তু আজও আমরা পড়ি এবং পড়তে খুব ব্যবহৃত করি